পশ্চিমবঙ্গের শিক্ষার গুণমান আগের তুলনায় কিন্তু অনেক উন্নত করেছে এখানে যে শিক্ষার গুণমান তার মূল কারণগুলি হল শিশুদেরকে কিন্তু পুরো বিষয়টা প্রথমে বোঝানো হয় তারপরে সেই সম্বন্ধে কিছু করতে বলা হয় এবং সঠিকভাবে যে অ্যাকসেসের যোগ্যতা তা কিন্তু প্রথমে যাচাই করে নেওয়া হয় যাচাই করার পর পরই শিশুদেরকে সেই কাজগুলি করতে দেওয়া হয় এছাড়াও এখন বেশিরভাগ বিদ্যালয়েই মুখে বলার মানে শিক্ষকরা মুখে বলার সাথে সাথে কিন্তু ভিডিও দেখানোর ব্যবস্থা করেছে এছাড়া বিভিন্ন অ্যাকটিভিটিও রয়েছে যাচে যাতে শিশুরা আরও বেশি আকর্ষিত হয়ে তাদের পড়ায় মনযোগ দিতে পারে এছাড়াও বিভিন্ন স্কুলে কম্পিউটারের প্রশিক্ষণ শুরু করা হয়েছে যাতে শিশুদের শিক্ষাগত যোগ্যতা বা পড়াশুনোর যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের জ্ঞানটাও থাকে কারণ নতুন যুগ নতুন টেকনোলজি কম্পিউটার ছাড়া কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন তাই তেনারা এই সিদ্ধান্তটিও নিয়েছে যে কম্পিউটারের ব্যবহার কম্পিউটারের যে অ্যাকসেস যোগ্যতা সব রকম সুযোগ সুবিধা কিন্তু এখন শিশুদেরকে স্কুলের মাধ্যমে দেওয়া হচ্ছে